হ্যাঁ আমি এমনিতে বহুবার লাইব্ৰেরি গেছি তাছাড়াও আমার নিজের স্কুলেই একটি একটি লাইব্ৰেরি ছিলো যেখান থেকে আমি আমার নিজস্ব পড়াশুনার জন্যই কিছু বই নিতাম এই কিছু সাহিত্যিক বই উপন্যাস জীবনবিজ্ঞান ভূগোল ইতিহাস শিল্প সাহিত্য ভাষা সাহিত্য এসবের বই নিতাম তাছাড়াও অবসর সময় অবসর সময়ে সময় কাটানোর জন্য অবসর সময় কাটানোর জন্য আমরা মাঝে মাঝেই লাইবেরিতে যেতাম এবং লাইবেরিতে যেয়ে আমরা বিভিন্ন গল্পের বই হাসি ছড়ার বই এবং বিভিন্ন লেখকের জীবনী নিয়েও কিছু বই পড়তাম এবং আমাদের লাইব্ৰেরির যিনি স্যার ছিলেন তিনি অত্যন্ত খুব ভালো ছিলেন এবং তিনি আমাদেরকে আরো অনেক নতুন নতুন বই দিতেন যেগুলো পড়ে আমরা আরো নতুন অনেক কিছু জানতে পারতাম এবং আমার বাড়িতে নিজস্ব কোনো লাইব্ৰেরি নেই ব্যক্তিগত লাইব্ৰেরি নেই আর আমার স্বপ্নের লাইব্ৰেরি সম্পর্কে আমার অনেক ধারণা আছে আমি বর্তমানে পড়াশুনা করছি যদি আমি আমার চাকরি বাকরির পর এটি নিজস্ব লাইব্ৰেরি বানাতে চাই এবং যেখানে অনেক ধরণের বই সংরক্ষিত থাকবে এবং আমার নিজস্ব পছন্দের বই এবং তাছাড়াও আমার বাবা মায়ের পছন্দের বই এসব বইও সংরক্ষিত থাকবে এই লাইব্ৰেরি আমার আগ্রহ এবং অন্যান্য মানুষের জ্ঞান সম্পর্কিত আগ্রহের সংগঠিত করে দেয় আমি স্বপ্নে সেখানে বইগুলি পড়িতে পড়তে বসি এবং আরো অনেক নতুন নতুন বই রাখবো যেখানে আমার আমার সাথে অনেকেই আরো অনেক রকম জ্ঞান অর্জন করতে পারে এবং লাইব্ৰেরিতে বসে তাদের সময় বিভিন্ন গল্পের এবং ছড়ার বই পড়ে তাদের সময় কাটানোর সুযোগ পায়